আমি এমন একটি বই পড়েছি যে মহাভারত পড়েছি এটা আমার খুব খারাপ লেগেছে যেটা একটা সিংহাসনের জন্য ভাইয়ে ভাইয়ে যুদ্ধ হয়েছে অনেক প্রজারা তাতে প্রাণ হারিয়েছে অনেক মানুষ তাতে প্রাণ হারিয়েছে এবং এ একটা নারীদের অসম্মান করা হয়েছে এটা আমার কাছে আমার ক্ আমার কাছে খুব দুঃখ লেগেছে কারণ এটা করা উদে এদের হয়তো যে যে যে সিংহাসনের জন্য এত লোকের প্রাণ নেওয়া উচিত হয়নি এই ঘটনাটাই মহাভারতের এই ঘটনাটাই আমাকে খুব দুঃখিত করেছে এবং এদের যে সিংহাসন ছেড়ে যুধিষ্ঠিরের যে সিংহাসন ছেড়ে বনবাসে থাকতে হয়েছে সেটাও আমার খুব খারাপ লেগেছিল এটা মনে হয় না হলে আমার খুব ইয়েটা মহাভারতটা ভালো লাগত